হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ আপনি কে কোথা থেকে বলছেন বলুন তো তো জলপাইগুড়ি বাস স্ট্যান্ড থেকে কী আচ্ছা তো বলুন কী সমস্যা আচ্ছা সরি আপনার এই ইয়ে সমস্যার জন্য আমি দুঃখিত কিন্তু কী করে এইটা হইল আমি আমিও ঠিক বুঝতে পারছিনা আপনার কী কী সমস্যা একটু বলুন ভালোভাবে পাখা মানে স্লো ঘুরছে নাকি

ঠিক হবে কি না বলতে এবারে দেখুন ভুল আমাদের ধরুন ওই যারা কাজ করে আমাদের যেসব কর্মচারীগুলো আছে তাদের দ্বারাই কিছু ভুল হয়ে গেছে আমি তো সচরাচর যাই না ওসব জায়গায় কাজ করতে এবার সেক্ষেত্রে ভুল হয়ে গেছে আপনাদের তো আপনি যা যা মনে করে বলছেন আমি সুইচ খারাপ হয়ে গেছে পাখা ঠিকঠাক ঘুরছে না আর তার বেরিয়ে আছে তাই তো আর সেখান থেকে শর্ট সার্ শর্ট সার্কিট হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে এইগুলো পাল্টানোর ব্যবস্থা করে দিলাম আর আপনাকে তো আমি লাগানোর সময় বলেছিলাম যে এত কম মানের এই জিনিসগুলো লাগাননা পরে আপনার হবে একটু দামি লাগাতেন আচ্ছা আপনি আপনি তাহলে কী কী করতে ইচ্ছুক যে নতুন ভালো মানের লাগাতে না ওগুলোকেই আবার রিপেয়ারিং করে দিতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আপনাদের ঘরে যেয়ে আপনার সঙ্গে কথা বলে তারপরে কাজ করছি